আমাদের গোরু ব্যবসা ছিল আমাদের কাজের তাগিদে আমরা গোয়ালে অনেক গোরু ছিল কিন্তু গোরুগুলো বিক্রি করে দিতে বাধ্য হলাম এবারে হঠাৎ সব কর্মজীবন চলছে ঠিকঠাক হঠাৎ করে আবার যেন একটু আর্থিক সমস্যা দেখা দিল আবার আমরা ঠিক করলাম গোরু ব্যবসা শুরু করব কিন্তু পুঁজি তো আমাদের কাছে কম কী করব তাই আমরা চিন্তা ভাবনা করলাম বড় গোয়াল হলে কী হবে অত গোরু তোলার ক্ষমতা কিন্তু আমাদের নেই তাই আমরা একটা ছোটো বাছুর কিনলাম বকনা বাছুর তাকে প্রথমে কম টাকায় কিনে আনলাম ছোটো বাছুর খাবেও কম প্রথমে তাকে আমরা লতা পাতা খাইয়ে দুধ খাইয়ে এরকমভাবে বড় করলাম যখন আর একটু বড় হলো তাকে একে একে খড় ধরালাম আর একটু যখন বড় হলো তখন তাকে আমরা খড় ভুষি আরও খোল ইত্যাদি খাইয়ে বড় করলাম বড় করার পরে যেহেতু আমাদের বকনা বাছুর একটা বাচ্চা হলো সেই বাচ্চা হওয়ার পরে আমরা দুধ পেলাম দুধ বিক্রি করতে লাগলাম এইভাবে লালন পালন করার পরে একের পর এক আমাদের গোয়াল ভর্তি হচ্ছে কিন্তু আমাদের ইনকামও বাড়ছে যেহেতু আমাদের বাছুর বাড়ছে মানে প্রথমে একটা বাছুর কিনেছি তার থেকে তিন চারটে করলাম আবার তার থেকে একটা ক এরকম করে করে আমরা গোয়ালটাকে বাড়িয়ে গেলাম আমাদের ইনকামও বাড়তে লাগল এইভাবে থেকে থেকে আমরা গোরু ব্যবসাকে বড় করে ফেললাম আগের মতন আমাদের আর্থিক সমস্যাও একটু মিটল এইভাবে করতে করতে একদিন যখন দেখলাম প্রথম যে গোরুটা কিনেছি তার কিন্তু বয়স হয়ে গিয়েছে তাকে কিন্তু রেখে দিলে সে যদি আমাদের চোখের সামনে মারা যায় আমাদের খুব কষ্ট হবে যেহেতু আমরা অল্প ছোটো থেকে তাকে মানুষ করেছি নিজের সন্তানের মতন যেমন আমরা স্নেহ দিয়ে মানুষ করি তাকেও করেছি কিন্তু আমাদের আর্থিক সমস্যার জন্যেই তো আমরা দুধ টুদ বিক্রি করছি তখন আমরা ঠিক করলাম সা আমাদের পাশের গ্রামে মোল্লাদের একটা অনুষ্ঠান আছে তারা এসে আমাদেরকে বলল গোরুটা দেবে আমরা চিন্তা ভাবনা করে বললাম ঠিক আছে সেই কেন চোখের সামনে মরে যাবে গোরুটাকে দিয়ে দিই বিক্রি করে দিলাম সেই গোরুটার দাম পেলাম পঁয়তাল্লিশ হাজার টাকা এইভাবে আমরা গোরুটাকে দিয়ে দিলাম এইভাবেই হচ্ছে আমাদের একের পর এক ব্যবসা এইভাবেই আমরা গোরু ব্যবসা চালিয়ে যাচ্ছি